আমি একজন ছাপোষা প্রায় অর্ধশিক্ষিত মানুষ তৎ সত্ত্বেও

সারা জীবনে এই জীবনে চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় সিংহভাগ সময় বই পড়াতে কাটে সেই সূত্রে আমি বিভিন্ন প্রচলিত দৈনিক সংবাদপত্র যেগুলো সেগুলো পড়ি এছাড়াও আমরা বিভিন্ন মার্ক্সবাদীপত্র পত্রিকা অধ্যয়ন করি এই সমস্ত পত্র পত্রিকা অধ্যয়নের ফলে মানব মনের যে মুক্তির বিকাশ সে মুক্তির বিকাশের বিষয়টা এগুলোর সঙ্গে আমাদের মনে হয়েছে যে অনেকটা সম্পৃক্ত এই সম্পৃক্ততার দরুন আমি একজন প্রায় অর্ধ শিক্ষিত মানুষ হওয়া সত্ত্বেও সমস্ত বা সকল শ্রেনীর মানুষের কাছে এমন কি প্রায় স্বল্প শিক্ষিত স্বল্প শিক্ষিতা যুবক যুবতীর কাছেও আমার একটা বিনম্র আবেদন যে তারা যেন বইমুখী হয় আজকের দিনে এই কম্পিউটার অথবা এই যে মোবাইল এগুলো এই জিনিসটাকে কেড়ে নিয়েছে এই জায়গাটা অপূরণীয় থেকে গেছে বই আমি বলছি না বিজ্ঞানের বর্তমানে যে বিজ্ঞানের আবিষ্কার এবং তার যে সুফল এটার থেকে আমরা পিছিয়ে থাকি এটা বলছি না কিন্তু বই পাঠের যে অভ্যাস সেই অভ্যাস মানুষকে যা দিতে পারে তা আমরা এ জীবনে তার পরিসংখ্যান দিতে পারবো না বলে মনে হয় সেই কারণে আমাদের মতো মানুষের একটা বিনীত বিনম্র আবেদন থাকলো সকল ম শ্রেণীর মানুষের কাছে যে উই উইল হ্যাভ টু রিড মোর অ্যান্ড মোর টু রিকল আওয়ার প্রিভিয়াস লাইফ অ্যান টু মেক আওয়ার বেটার কম্পারটেবেল দ্যান দ্যাট অফ বিফোর